আপনার এলাকায় বিশেষভাবে বিখ্যাত এমন এবং এই খাবারগুলি বিক্রি করে এমন কিছু সেরা রেস্তরাঁর নাম কি এখানে সেরা রেস্তরাঁর নাম হল বাবা শান্তিনাথ রেস্টুরেন্ট এখানে খাবার খুবই ভালো পাওয়া যায় মোগলাই পরোটা খুবই বিখ্যাত মোগলাই পরোটা এই রেস্টুরেন্টে খুব বাইরে বাইরের লোক এসে এখানে খেয়ে যায় এবং এইটা আমাদের এখানের মধ্যে এবং মেদিনীপুরের মধ্যে ওখানে একটি নেপালি পাড়া বলে জায়গা আছে ওখানের একটা রেস্টুরেন্টে মোমো বিখ্যাত ওখানে মোমো নামটা চারদিকে মোমো নামটা চারদিক থেকে খেতে আসে আমাদের এখানে বাবা শান্তিনাথ রেস্টুরেন্টে এখানে মোমোটা ঠিকমতো প্রচলিত নয় কিন্তু এখানে প্রচলিত মোগলাই পরোটা ওই করে এখানে চারদিক থেকে নানান দিক থেকে মোগলাই পরোটা এখানে বিখ্যাত খেতে খ্যাত নামটাও খ্যাত খেতে খ্যাত বলেই এখানে চারদিক থেকে খেতে আসে এবং খুবই ভালো খেতে আমিও গিয়ে খেয়ে দেখেছি খুবই ভালো এবং এই রেস্টুরেন্টের নামটাও খুবই বিখ্যাত বাবা শান্তিনাথ রেস্টুরেন্ট